এস স্মার্ট ফোন কীভাবে আমার জীবনকে উন্নত করেছে সেটা ব্যাখ্যা করতে তো অনেক কিছুই বলতে হয় এখন ডিজিটাল যুগ এস স্মার্ট ফোন এমন একটা জিনিস যেটা আগে আমাদেরকে অন্য কোনো বাইরে কম্পিউটার বা ল্যাপটপে গিয়ে কাজ করতে হয়েছে সি আই টিতে কাজ করতে হতো সেটা এখন আমাদের অতি সহজ করে রাখছে যেটা এস স্মার্ট ফোনের মাধ্যমে যারা বাড়িতে বসে অনেক কিছু কাজ করতে পারে বাড়ির মোবাইল দিয়েই ব্যক্তিগত মোবাইল দিয়েই যেটা বলার কিছুই থাকে না আমার কাছে